হ্যালো এটা কি খাইখাই রেস্টুরেন্ট হ্যাঁ আমি আপনার ওখানে শুনলাম যে টেবিল বুক করলে নতুন কোনো অফার আছে মানে এখন দিওয়ালি অফার চলছে তো তাই টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে কোনো অফার আছে তো আপনাদের ওখানে যদি কোনো অফার থাকে তাহলে বলুন আমি আগের থেকে টেবিল বুক করে রাখবো সেখানে গিয়ে আমরা হ্যাঁ কিছুক্ষণ পরে গেলেও আমরা যেমন পেয়ে যাই অফার টেবিলটা সেই হিসেবে যদি আপনার কোনো অফার থাকে তাহলে আমাদেরকে বলুন আর কিছু যেগুলো আপনাদের ওখানের রুলস রেগুলেশান আছেন সেই ফলো করে আমাদেরকে বলুন যে অফারটা আমাদের জন্যে প্রযোজ্য কিনা অফারের মধ্যে যেগুলো আছে সেই জিনিসগুলো বলুন কী কী লাগবে বা কী কী দিতে হবে আমাদেরকে হাঁ তো এখন কথা হচ্ছে যে টেবিলটা কি আমরা পেতে পারি যে আপনার অফারটা আমরা যদি গ্রহণ করি আপনি যে অফারটা দিচ্ছেন ওইটা দিয়ে নিয়ে আমরা আমরা কি টেবিলটা পেতে পারি তাহলে সেইভাবে আমাদেরকে উপস্থাপন করুন